আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো একটি পারফিউম যেটা আমি গতকাল বাজার থেকে কিনে এনেছিলাম পারফিউমটির গন্ধ আমার কাছে সুমধুর লেগেছে এবং এটি অনেকক্ষণ গন্ধটি অনেকক্ষণ থাকে মিষ্টি গন্ধ এই গন্ধটাতে মাথা ধরে না এই পারফিউমটার অনেকটা পরিমাণে আছে কোয়ান্টিটি অনেকটা আছে এবং এই পারফিউমে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ যেটা আমাদেরকে খুব সুন্দরভাবে সারা দিনটা ফ্রেশই রাখে যেটার ফলে আমাদের শরীরেও কোনো দুর্গন্ধ বাইরে বেরোয় না এই পারফিউমটি আমি কালকে গতকাল কিনে এনেছি এই পারফিউমটি আমার কাছে খুব ভালো আমি চাইবো এই পারফিউমটি সবাইকে দিতে বা সবাইকে জানাতে এই পারফিউমটির ব্যাপারে এবার এই পারফিউমটি খুব ভালো আমার কাছেও সুগন্ধী অবশ্যই চাইবো এই পারফিউমটা সবাই ইউস করুন এবং এই পারফিউমটা অনেকটা পরিমাণে থাকার জন্য অনেক দিন চলবে এবং এ গন্ধের কারণে কোনো অসুবিধা হবে না